আমার এলাকা কথ্য প্রধান ভাষাগুলি হচ্ছে বাংলা ভাষা যেটা আমাদেরকে মায়ের সাথে তুলনা করেছে যেটা মাতৃভাষা বলে এবং অনেক সম্প্রদায়ের মানুষ আছে বিভিন্ন ধরনের ধরুন আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা আদিবাসী ভাষায় কথা বলে আবার কিছু কিছু মানুষ হয়তো হিন্দিতেও কথা বলে কিন্তু অরিজিনাল যে ভাষা সেটা হচ্চে মাতৃভাষা